আমাদের যে সমাজ সেই সমাজ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু তা হলেও বর্তমান সময়ে আমাদের সমাজে কিন্তু নারী পুরুষ দুজনেই আমরা স সমানভাবে চলি আর লিঙ্গ বৈষম্যতা ও তো অবশ্যই আছে কারণ সমাজে সবাই শা আমাদের সমাজের পাঁচটি আঙুল কোনো সময়েই সমান হয় না তো আমাদের সেখানে আমাদের কিছু কিছু জায়গা রয়েছে এখনো পুরুষতান্ত্রিক সমাজ আমরা সেটাকে মেনে নিয়েই চলি কিন্তু আমরা ফিনান্সিয়ালি দিক থেকে আমারা সব সময়ই নারী ও পুরুষ দুজনেই নিজেদের পায়ে দাঁড়ানোর একটি স্বপ্ন দেখে আর তার মাধ্যমেই আমাদের পরিবেশ আমাদের সমাজ খুব ভালোভাবে বিকশিত হবে আমাদের সমাজ খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে বলে এই আশা রাখছি